পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের মিডিয়া এখন দৈনন্দিন জীবনে হচ্ছে আমরা দেখতে পাই যার মধ্যে টি ভি চ্যানেল বা সংবাদ মাধ্যম হচ্ছে যে নিউজ পেপার এবং সোশ্যাল মিডিয়া

বিভিন্ন হচ্ছে চ্যানেল বা টিভি মিডিয়াগুলোর মধ্যে বিভিন্ন চ্যানেল বিভিন্ন হচ্ছে সাইড নেয় যেমন কেউ ডানপন্থী আছে কেউ বামপন্থী আছে এবং তারা বিভিন্ন তাদের এ অনুযায়ী সরকারের আলোচনা করে এবং তারা সেটা নিয়ে হচ্ছে বেশি মাতামাতি করে একটা কম কম জিনিস নিয়ে এবং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই বিভিন্ন লোকের বিভিন্ন মতামত তার ও উপর পড়ে এবং বিভিন্ন লোক তার নিজের ইয়ে অনুযায়ী মতামত অনুযায়ী একটা কমেন্ট করে বা জিনিসগুলো আমরা দেখতে পাই এবং এই মিডিয়া যে এই মিডিয়া হচ্ছে অনেক সময় দুষ্প্রচারও করে এবং খবরকে ভেরিফাই না করেও সেগুলো দিয়ে দেয়